হ্যাঁ হ্যালো এটা কি হালদার নার্সারি আমি কিছু গাছ নেওয়ার জন্য বলছি আপনাকে ওখানে কিরকম কী গাছ পাওয়া যায় লেবু চারা ফলের ফুলের চারা এরকম কিছু পাওয়া যায় হ্যাঁ জবা ফুল গাঁদা ফুল গোলাপ ফুল এরম এগুলোও পাওয়া যাবে তো কেরকম দাম পড়বে ওগুলো হুম হুম আমি হচ্ছে এই ধরুন জবা ফুলের চারা কিছু নেবো হয়তো ষাট সত্তর বা ওই একশোর মধ্যে আর কি তারপর হ্যাঁ হ্যাঁ হুম হুম হুম এই এটটু হচ্ছে লাল কালারের কিছু জবা নেবো আর ইওলো কালারের নেবো হয়তো দু চারটে আর সাদা ফুটবে এরম কিছু নেবো আর লেবু চারা দু চারটে নেবো তা এবার আপনি যদি একটু নোট করে নেন তো খুব ভালো হয় কী কী চারা নেবো তার উপরে আমি তাহলে বলে দিতে পারবো আপনাকে তাহলে আপনি হচ্ছে দশটা আমাকে জবা ফুলের চারা দেবেন ঠিক আছে আমি আপনাকে তাহলে পরে আবার কল করে বলে দেবো রাখছি হ্যাঁ হুম হুম হুম হুম